হ্যালো কে বলছেন এসব জিনিস হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসন নানা রকম পাটের বা দড়ির তৈরি পুতুল এইসব জিনিস আমরা ব্যব তৈরি করি হ্যাঁ আমরা নিশ্চয়ই আপনার লাভের দিকটা দেখেই বলবো আপনি আগে আসুন এখানে না আসলে আপনি বুঝবেন কী করে যে কেমন কী জিনিসপত্র বা কেমন কী হতে পারে আমাদের এখানে আমরা গ্রুপে কাজ করি এবং অনেকটা পরিমাণে আমরা জিনিসপত্র তৈরি করি আপনি অর্ডার দিলে আমরা করে দিতে পারি হ্যাঁ নিশ্চয়ই